ও নমস্কার ও হ্যাঁ বলছিলাম বলুন হ্যাঁ ঘুরিয়ে দেখাতে পারি তো আপনারা কবে আসছেন আজকেই ও আচ্ছা তো তাহলে আপনাকে পনেরো থেকে কুড়ি মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে কেননা আমি তো একটা অন্য জায়গায় ভাড়া এসেছি আমার যেতে একটু সময় লাগবে আপনারা কোথায় আছেন বোলপুরেই আছেন স্টেশনে ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই চারশো টাকার মতো ভাড়া লাগবে হ্যাঁ চারশো টাকা হ্যাঁ কম বলতে এবার সারাদিনের একটা ঘুরিয়ে দেখানোর ব্যাপার রয়েছে আমি তো আর এমনি এমনি মানে গিয়ে ওখানে ছেড়ে দেব না যে ঘুরিয়ে দেখানোর বা যে আলাদা করে ভালোভাবে ওখানে দেখানো যে ব্যাপারগুলো থাকে সেইগুলো তো আমি করবো তারপর ওখান থেকে নিয়ে যেতে আমার যে অটোর যে তেলের খরচটা আছে দেড়শো থেকে দুশো টাকা তেলের খরচ লাগে তারপরে আমি তো আমার পারিশ্রমিক হিসেবে দুশো টাকা চেয়েছি সাড়ে তিনশো টাকা বলছেন আচ্ছা তাই তাহলে সাড়ে তিনশো টাকাই দেবেনখন আর হ্যাঁ সাড়ে তিনশোই দেবেন আর তাহলে আমি এই পনেরো থেকে কুড়ি মিনিট পর আপনার ওই বোলপুর স্টেশনে যাচ্ছি ওখান থেকে আপনাকে ডেকে নেব আপনার এই নাম্বারেই কল করলে পাওয়া যাবে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে